আমাদের রাজ্যে বিভিন্ন স্তরে জাতীয় এবং আন্তর্জাতিক খেলা হয় এখানে ক্রিকেট ফুটবল কাবাডি ভলিবল ইত্যাদি খেলা অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে অধিক জনপ্রিয় হল ক্রিকেট এবং ফুটবল খেলা ফুটবল খেলা যেটি দুটি দলে বিভক্ত থাকে প্রত্যেকটি দলে এগারো জন এগারো জন করে থাকে এবং টোটাল থাকে বাইশ জন এবং রেফারির সংখ্যা থাকে তিনজন ক্রিকেটে এগারো জন করে থাকে বাইশ জন এবং এটি দুটি দলে বিভক্ত থাকে এবং আম্পিয়ার থাকে দুজন কাবাডি খেলায় দুটো দল থাকে মোট থাকে চোদ্দ জন এবং রেফারি থাকে একজন